দুই দুই দু হাজার কুড়ি দুই চার দু হাজার একুশ দুই পাঁচ দু হাজার বাইশ দুই চার দু হাজার তেইশ ছয় সাত দু হাজার উনিশ